হ্যালো হ্যাঁ বলছি এটা কি মন্ডল পশু চিকিৎসালয় না আমার বাড়ির ধারে একটা কুকুর খুব কষ্ট পাচ্ছে মানে খুব শরীরটা খারাপ ওর আর মানে দেখার কেউ নেই তো রাস্তার ধারে দেখা যাচ্ছে না চোখে সেই জন্য ফোন করেছিলাম ওকে ওকে হ্যাঁ ওকে কি একটু দেখতে পারবেন আপনি ও আচ্ছা ঠি হ্যাঁ আর আমার ওই মানে আমাদের বাড়িতে মানে কুকুর আছে একটা তা ওর এখন ইনজেকশান দেওয়া হয় নি তো তা আপনি ওঁকে মানে কুকুরটাকেও একটু ইনজেকশান দিয়ে দেবেন ঠিক আছে হ্যাঁ ওই গাড়িই চলে গেছে পায়ে লেগে গেছে তো ওই জন্যই ওর ওপর থেকে গাড়ি চলে গিয়ে আর মানে পা টা মনে হচ্ছে ভেঙে টেঙে গেছে ওই রকম আপনি যদি ওকে দেখেন তাহলে খুব মানে উপকার হয়

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে